আমাদের পশ্চিম বর্ধমান জেলার প্রধান প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশগত চ্যালেঞ্জগুলি হল জল বন দূষণ যেমন জল থেকে আমরা আমরা জল পাই আম আমাদের পাইপ নলকূপ ইত্যাদি থেকে এবং আমাদের চারপাশে কোন বন জঙ্গল নেই আর দূষণ আমাদের চারিপাশে গাড়ি গাড়ির হর্ন ইত্যাদি পেরানোর জন্য দূষণ হয়ে থাকে এবং আমার জেলার জলের প্রধান উৎসগুলি হল জলের পাইপ ইত্যাদির দোকান থেকে নানা রকমের জলের বোতল ইত্যাদি থেকে আমরা জল পেয়ে থাকি আমাদের আশেপাশে স্বাস্থ্যবিধিতে কোন পরিবর্তন লক্ষ্য হ্যাঁ আমি করতে পেরেছি যেমন আমাদের ব্লক থেকে আসা হয় আমাদের শরীরের শরীর সম্পর্কে ইত্যাদি নানা রকমের সতর্ক দেওয়ার জন্য যেমন জল জল না জমানোর জন্য ডেঙ্গু যাতে না হয় ইত্যাদি বলার জন্য আর জেলা পৌরসভা সব সময় আমাদের পরিষ্কার আবর্জনা সরিয়ে নেয় হ্যাঁ প্রত্যেকদিন আমাদের বাড়িতে এবং আশেপাশের অঞ্চলগুলিতে জেলা পৌরসভা থেকে আবর্জনা পরিস্কার করতে আসে এবং প্রাকৃতিক নিষ্কাশনের নিষ্কাশনও যেমন নালা পরিষ্কার ইত্যাদি করে থাকে